আমার নাম শামিম আনসারি আমি পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলায় বসবাস করি এখানকার শিক্ষা সুবিধা অনেক কিছুই আছে এখানে বিষয়ও অনেক কিছু আছে যেমন বিষয়গুলির মধ্যে আছে বাংলা ইংরেজি অঙ্ক ইতিহাস ভূগোল রসায়নবিদ্যা পদার্থবিদ্যা আরও অনেক কিছু হিন্দির দিক থেকেও অনেক কিছু আছে ইংরেজির দিক থেকেও যার যেমন ইচ্ছা সে সেরকম পড়তে পারে পুরুলিয়াতে আগে সেরকম শিক্ষার সুবিধা ছিল না কিন্তু সরকার যে যে যে যে কিছু আমাদের শিক্ষার সুবিধাগুলো দিয়েছে তা আমাদের পুরুলিয়া আগের থেকে অনেক পড়াশোনার হারটা অনেক বেড়ে চলেছে আর যেরকম বেড়ে যাচ্ছে বোঝা যাচ্ছে যে ভবিষ্যতে পুরুলিয়া একটা ভালো শহর হয়ে উঠবে পড়াশোনার দিক থেকে আর এখানে অনেকগুলো মানুষের নিজের পারিবারিক অসুবিধাগুলো ঠিক করার জন্য সবার আলাদা আলাদা চাহিদা থাকে যেমন এখানে অনেকগুলো কলেজ আছে যেমন জেকে কলেজ নিস্তারিণী কলেজ লালপুর সাইড দিকে আছে লালপুরে আছে যেমন নিজেদের একটা কলেজ তো যার যেমন ইচ্ছা যেমন কেউ ইঞ্জিনিয়ারিং লাইন করতে চাইছে কেউ আবার ব্যাংকের দিক থেকে কাজ করতে চাইছে কেউ ব্যবসার দিক থেকে কাজ করতে চাইছে তো যার যেমন ইচ্ছা সে এই সব কলেজে ভর্তি হয়ে করে নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে আর আমাদের এখানে পড়াশোনার জন্য অনেক কোচিং সেন্টারও আছে যেমন কিছুগুলোর মধ্যে আছে এসএসআইটি আইটিআই

কিন্তু গ্রামের দিক থেকে বোঝা যাচ্ছে যে গ্রামে সেরকম পড়াশোনার তো সুযোগ সুবিধা নেই ওখানে কুসংস্কারগুলো কিছুটা হয়ে আছে তাও গ্রামের মানুষেরা নিজেদের ভাবনা চিন্তা করে তাদের ছেলেমেয়েদেরকে আমাদের পুরুলিয়া শহরের দিকে পাঠিয়ে দিচ্ছে পড়াশোনা করার জন্য এখানে পড়াশোনা করে তারা নিজেদের স্বপ্ন পূরণ করছে বাবা মায়ের নাম বাড়িয়ে চলেছে আরও অনেক কিছু তারপর এখানে সরকারি স্কুলও আছে অনেকগুলো বেসরকারি স্কুলও আছে এবং সরকারি স্কুলের মধ্যে আছে আমাদের পুরুলিয়া মিউনিসিপাল হাই স্কুল আর চিত্তরঞ্জন হাই স্কুল আরও অনেক জেলা স্কুল আরও অনেক কিছু স্কুল আছে তারপর এখানে পড়াশোনা করে অনেক ভালো লাগে আমরাও এখন পড়াশোনা করছি সরকারি স্কুলে সরকার যখন করোনা স্টার্ট করোনা যখন চালু হয়েছিল তারপর করোনার আগে পর্যন্ত আমাদের পড়াশোনা ঠিক ছিল কিন্তু করোনার পর থেকে পড়াশোনার হারটা অনেক কমে গিয়েছে তারপর এখন শিক্ষা মন্ত্রী কিছু কিছুটা আমাদের সুবিধা প্রদান করছে যাতে আমরা শিক্ষার দিক থেকে আরও উন্নত হই